পশ্চিম মেদনীপুর জেলার প্রধান কৃষিজ ফসল হলো আলু চাষিরা এই আলু শীতকালে জমি তৈরি করে শীতকালে বপণ করেন বীজ কিনে এনে এবং তার রক্ষণাবেক্ষণ করেন একটা নির্দিষ্ট সময় পর প্রায় দুই থেকে আড়াই মাস পর এই আলুগুলো যখন তোলা হয় সেগুলোকে তাঁরা পণ্য হিসেবে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে